আমি ছোটো গল্প পড়তেই বেশী ভালোবাসি আর তো ছোট গল্প পড়তে তো বেশী সময় লাগে না তো আমার রান্না বান্না করার পরে দুপুরবেলা যখন শুই তখন শুয়ে শুয়ে আমি গল্প বইটা পড়ি তো গ মোটামুটি বিকেলের মধ্যে আমি অর্ধেক বই শেষ করি আবার রাতে যখন রান্না বান্না শেষ হয় রাতের বই নিয়ে বসি ওই অর্ধেকটা যখন থাকে ওই অর্ধেকটা তখন শেষ করি মোটামুটি একদিনের মধ্যে আমি একটা গল্প শেষ করার চেষ্টা করি তো যদি না হয় তো তখন পরের দিনকে তো করতেই হবে কারণ একটা ইন্টারেস্ট বলে বা একটা মানে সেই আমার ইচ্ছা থাকে যে আমি ওটা শেষ করব গ গল্পটা সেই চাহিদাতেই আমি করি